হ্যালো ডাক্তারবাবু বলছেন বি কে দত্ত আচ্ছা ও ডাক্তারবাবু আমার একটু সমস্যা হয়েছিল পেটে অনেক খুব ব্যথা না না এই প্রথমবার হল হ্যাঁ কালকে একটু উপোস ছিল তাহলে ডাক্তারবাবু আমি আপনাকে হসপিটালে কখন পাব আচ্ছা তাহলে আপনি কি দেবেন মাহাতোতেই মানে বসেন নাকি অন্য কোথাও আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে